হ্যাঁ পাখি দেখার কয়েকটা মজার গল্প আমার মনে আছে তার মধ্যে দুটো বলছি এক দিন দুপুরবেলা উঠনে বেরোচ্ছি দেখছি একটা চিল বা শকুন উড়ে যাচ্ছে তাকে দেখতে দেখতে আমিও সামনে এগোচ্ছি দেখতে দেখতে কখন যে পুকুরের ধারে গিয়ে পড়েছি আমি বুঝতে পারি না আরো একটু এগিয়েই পুকুরে পড়ে গেলাম পেছনে তাকিয়ে দেখি কয়েকজন হাসাহাসি করছে আমি এতোটাই আনন্দে ব্যস্ত ছিলাম পাখিটা দেখতে এটাই হচ্ছে আমার একটা মজার ঘটনা আর একটা বলছি এক দিন চারটে বন্ধুর সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েচিলাম গিয়ে চারিদিকে বাঘ ভাল্লুক সিংহ নানান রকম দেখলাম ময়ূর দেখতে দেখতে দেখে চলে গেলাম পাখির কাছে দেখছি নানা রঙের পাখি আছে একটা পাখি আর একটা পাখির দেখছি গা চুলকে দিচ্ছে এ ডাল থেকে ও ডাল যাচ্ছে ভীষণ বড়ো পাখিও আছে দেখছি তারা খাচ্ছে এই রকম করতে করতে আমি আনন্দে মেতে তাদের সঙ্গে আমি মেতে দেখছি হঠাৎ একটা বান্ধবী আমাকে ফোন করলো করে বলছে কিরে তুই কোথায় তোকে ডাকলাম এলি না আমি বললাম আমি আমি ওই এতোটাই পাখির সঙ্গে ব্যস্ততা আমি মানে আনন্দে আত্মহারা আমি বুঝতেই পারলাম না যে কখন তারা আমাকে ডেকে চলে গেছে আমি শুনতেই পাই না তারপরে বান্ধবীটা আবার টিকিট ফের কেটে চিড়িয়াখানায় এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে আবার বেরিয়ে গেলাম এটাই হচ্ছে আমার দুটো স্মরণীয় ঘটনা